আমি প্রায় বছর দুয়েক আগে একটা কাজ করেছিলাম তো সেই কাজটা করার ফলে গ্রাহক একটুখানি রেগে গেছিলেন কারণ কাজটা ঠিকঠাক হয়নি তো এইটা ঠিকঠাক কাজটা করার জন্য গ্রাহককে একটু সময় চেয়ে নিয়েছিলাম কি আর এই কাজটি আমরা আবার পুনরায় করি তো এতে আমাদের একটু খরচা বেড়ে গেছিলো আর একটু সময়ও লেগেছিলো তো তাতে গ্রাহককে একটুখানি ভালোভাবে বুঝিয়ে যে কোনোরকম কাজ করতে যেয়ে ভুল হয়ে গেছে তো এটা ঠিক করা যাবে তো একটু সময় দিতে হবে আর একটু অপেক্ষা করতে হবে তাহলে এই কাজটা আমরা আবার পুনরায় ঠিক করে দেব তো এইটা বলার পরে গ্রাহক একটু বুঝেছিলেন যে হ্যাঁ ঠিকই আছে তো কোনো ব্যাপার না তো এইটা করে দিন তো করার ফলে আবার একটু এইসব কাজ ভুলতো হয় কিন্তু ভুল হলেও কিছু করার নেই সেটাতো আর গ্রাহক বুঝবে না তো এই কাজ ঠিকঠাক করার জন্য আবার পুনরায় কাজ শুরু করি তো এই কাজটা পুনরায় ঠিক করার পরে গ্রাহককে যখন দিই তো গ্রাহক তখন বলে যে হ্যাঁ ঠিক আছে তো কোনোরকম অসুবিধে নেই তো এইরকম সমস্যায় আমরা প্রায় মাঝেমাঝেই পড়ে থাকি তো এই রকম সমস্যা যাতে না আর হয় তো সেইদিকে একটুখানি খেয়াল রাখবো